আমার প্রিয় বইটি হচ্ছে ইতিহাস ইতিহাসের মধ্যে আমরা অনেক পুরোনো দিনের তথ্য অনেক ঘটনা জানতে পারি যেমন হচ্ছে যেম রাজাদের মোগল সম্রাট সম্রাজ্যের যে যেমন বাবরদের আকবরে ঔরঙ্গজেবের নানা রকমের এ নানা রকমের আমরা রাজাদের ওই ইতিহাস আমরা জানতে পারি কারা কখন কীভাবে যুদ্ধ করেছে কারা কখন জয়ী হয়েছে কারা কখন পরাজয় হয়েছে কতো সালে কোথায় যুদ্ধ হয়েছে সেগুলো সব আমরা জানতে পারি এবং সেগুলো সেগুলো নিয়ে আমরা অনেক পড়েছি এ পড়ে আমাদেরকে অনেক ভালো লেগেছে আমরা ইতিহাস বইটা সেই জন্যে আমরা বারে বারে পড়তে চাই এবং ইতিহাসে থা অনেক অজানা তথ্য আমরা সেখান থেকে জানতে পারি